দিদি আপনার দোকানে কোনো ব্লু বা নীল কলর নীল রঙের চুড়ি আছে

এটা একটু বড়ো সাইজ লাগবে হ্যাঁ ছোটো হয়ে যাচ্ছে একটু বড়ো সাইজ লাগবে এই টোয়েন্টি ফোর থাউজেন্ড হ্যাঁ না না এমনি সিটি গোল্ড

হুম বলছি একটু লাল দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না একটু রেঞ্জটা একটু কমান